হ্যাঁ আমি দক্ষিণ ভারতের যে জনপ্রিয় খাবার আছে না ইডলি আর ধোসা ইডলিটা সর্ব প্রথম জনপ্রিয় খাবার ওই দক্ষিণ ভারতে ওটা যদি বাড়িতে কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে তখন ওই ইডলি পরিবেশন করা হয় ইডলির মতন খাবার হয় না ওখানে ওটা খুব ভালোবাসে ওরা সকলে ইডলি বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় ওই চালের গুঁড়োটা কি করে পাওয়া যায় না প্রথমে চালটাকে ভিজিয়ে রাখতে হয় তারপর চালটাকে মিক্সি চালিয়ে কুটে নিতে হয় তারপর ওটা থেকে গুঁড়ো বের করতে হয় বা জল দিয়ে মিক্সিতে যদি খুব টাইট করে বাটা যায় সেটাতেও হবে কারণ ওটা এক প্রকার সিদ্ধ পিঠে ওটা সিদ্ধ ছাড়া আর অন্য কিছু করা যায় না ওই ইডলি খাবারটা খুব ভালো লাগে খেতে আরেকটা আছে ধোসা ধোসা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তৈরি ওই সরু পিঠে যেরকম হয় সেই সরু পিঠের মতন দেখতে হয় ওই ধোসাটাকে খেতে হয় পোস্ত কাঁচা পোস্ত বাটা দিয়ে আর খেতে হয় তেঁতুল জল দিয়ে ওটা খেতে খুব সুস্বাদু ওগুলো আমি খাবারগুলো খেয়েছিলাম তাই ভাবছি ওই খাবারগুলো বানাব আমারও খুব ভালো লেগেছিল ওখানে বেড়াতে গিয়ে আমি খেয়েছিলাম তো তাই খুব ভালো লেগেছিল